হ্যালো স্যার আমি আজ ছয়ই মার্চ দু হাজার চব্বিশ তারিখে ওই সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিটের দিক করে আপনাদের হোটেল থেকে জোমাটো অ্যাপের মাধ্যমে দুই প্লেট মাটন বিরিয়ানি দুই প্লেট চিকেন বিরিয়ানি চার প্লেট চিকেন চাপ এবং এক প্লেট স্টিম মোমো অর্ডার করেছিলাম তো আমি যেই লোকেশনে এখন আছি ওইখানে আমি আধ ঘণ্টা পর্যন্ত থাকব তো আপনাদের খাবারের ডেলিভারি দিতে কতক্ষণ সময় লাগতে পারে সেটা আমাকে জানান যদি আমার সময়ের মধ্যে আমার ডেলিভারিটা পাই তাহলে আমি ডেলিভারিটি নেব আর নাহলে আমি ডেলিভারিটি ক্যান্সেল করে দেব